কৃষকদের জন্য এখন অনেক নতুন প্রকল্প উঠেছে যে রকম কৃষকদেরকে ফসল বোনার জন্য বীজ দেওয়া হয় সার দেওয়া হয় বিনামূল্যে এবং তারা কীভাবে ফসল বিক্রি করবে সেই ব্যবস্থা করে দেওয়া হয় এবং ফসল ক্ষতি হলে তারও কিছু অংশ ক্ষতিপূরণ দেওয়া হয় এই সমস্ত ব্যাপারগুলো আগে ছিলো না যার ফলে কি হতো কৃষকদের বন্যায় ফসল নষ্ট হয়ে গেলে বা যদি তাদের ফসলের কোনো পশু পাখিতে নষ্ট করে দেয় বা প্রকৃতির কারণে অতিরিক্ত খরার ফলে ফসল নষ্ট হয়ে যায় তাহলে তাদের মাথায় হাত পরতো বহু টাকা খরচা করে তারা ফসল ফলাতো কিন্তু সেই ফসল নষ্ট হয়ে গেলে তারা এক পয়সাও পেতো না যার জন্য তারা সেই কারণে আত্মহত্যা করতো এখন সেই পদগুলো বন্ধ হয়ে গেছে এখন অনেক সুযোগ সুবিধাও করে দিয়েছে সরকার থেকে যেমন কৃষি প্রধানমন্ত্রী কৃষক যোজনার আওতায় এলে পরে তাদেরকে কিছু বার্ষিক টাকা দেওয়া হয় ক্ষতিপূরণ হিসেবেও নিতে পারে সেটা অথবা চাষ করার জন্যেও নিতে পারে এরকম কিছু সংখ্যক টাকা তাদেরকে দেওয়া হয় বার্ষিক হিসেবে এর ফলে কৃষকদের পরিবারদের অনেকটা কঠিন অবস্থা থেকে কাটিয়ে উঠতে পারে তারা